হ্যাঁ দিচ্ছি বসুন চার সঙ্গে এই সামান্য কিছু রয়েছে কী দেবো বলুন এই সামান্য ছোটোখাটো বিস্কুট আছে না আর অন্য কিছু নেই গো এই তো বয়স হচ্ছে বুঝতে পারছেন এই বয়সে আর কী করে ভাজি বলো তবুও চেষ্টা করবো তুমি যখন বলছো চেষ্টা করবো একজন তো লোক রাখতে হবে না তাহলে ওইসব ভাজতে গেলে বয়স তো হচ্ছে অতো রাগলে চলবে ঠিক আছে বলছো যখন একটু দেখবো চেষ্টা করে বুঝলে আমার কি চা ওই যথেষ্ট বুঝেছো এক্সট্রা বাড়ানো মানে অনেক বেড়ে গিয়ে বসে থাকবে হ্যাঁ বলছো যখন চেষ্টা করে দেখবো যদি ব্যবসা করা যায় হ্যাঁ জানি হ্যাঁ চিনি কম দিয়েছি দেখুন খেয়ে দেখুন লাগলে দেওয়া যাবে দেখুন আর চিনি দেবো একটা বিস্কুট দেবো বিস্কুট একটা দেবো ঠিক আছে আজকে এই চা বিস্কুটই এই বিস্কুটটা খান আপনি যখন বললেন চেষ্টা করে দেখবো বিস্কুট রাখা যায় নাকি

হুম কথাটা খারাপ বলেন না একটা লোক রাখলে ভালো ব্যবসাটাও করা যাবে